খেলাধুলা জীবনের জন্য গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে খেলাধুলা ছোট থেকেই করলে সেই ব্যক্তিটার শরীর বা স্বাস্থ্য যাই বলুন সেটা একদম ঠিক থাকে কোনো রকমের রোগ বা কোনো রকমের অসুবিধা হাড় কমজোর মাথা ঘোরা উইকনেস দুর্বলতা এসব হয় না যদি সে খেলাধুলা করে আর খেলাধুলা প্রচারের জন্য আমাদেরকে অনলাইন যেহেতু এখন আমাদের দেশে ভালোই আছে অনলাইনের ব্যবস্থা তো অনলাইনের মাধ্যমে আমাদেরকে খেলাধুলা প্রচার করা উচিত